বর্তমানে অপুষ্টি হল সকল এলাকার একটি বিশেষ সমস্যা বিশেষ করে শহর অঞ্চলের মানুষরা যে শাক সবজি মাছ মাংস বা দুধ ঘি মাখন খেয়ে থাকে এইগুলো কোনোটাই পুরোপুরি পুষ্টিকর নয় তবুও গ্রামাঞ্চলের মানুষ কিছুটা হলেও পুষ্টিকর খাবার পেয়ে থাকে সরকার থেকে যদি এই বিষয়টির ওপর একটু নজর দেওয়া হয় তবে সাধারণ মানুষ কিছুটা হলেও পুষ্টিকর খাবার পেতে পারে এই অপুষ্টিকর খাবারগুলি গ্রহণ করার জন্য সাধারণ মানুষের নানারকম রোগের সৃষ্টি হচ্ছে এবং তার চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে সরকার যদি এই অপুষ্টি খাবারের দিকে একটু নজর দেন তবে বর্তমান যুগের মানুষ কিছুটা হলেও পুষ্টিকর খাওয়ার গ্রহণ করবে ও স্বস্তির সঙ্গে নিশ্বাস ফেলতে পারবেন